আমার একটা এমন সময় এসেছিল তখন আমাকে খুব একটা খারাপ সময় এসেছিল যেটার সম্পর্কে আমাকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল আমার বয়স ছিল কম মাত্র ক্লাস এইটে পড়ি তখন পারিবারিক আয়টা খুব কমে গেছিল তখন হয়ত আমাকে সেই সময় পড়াশোনা ছাড়তে হত কিন্তু আমি পড়াশোনা ছাড়তে একদম ইচ্ছুক নই কী করব না করব ভেবেই পাচ্ছিলাম না তখন আমি এক স্কুল টিচারের কাছে পরামর্শ নিই যে স্যার আমি কী করে পড়াশোনাটা চালিয়ে যাব বলুন তো তখন আমাকে ওই স্কুল টিচার বলেছিলেন যে দেখ তুই কি ক্লাসের কোনও ফোর অবধি পড়াতে পারবি তুইই তো নিজে এইটে পড়িস আমি বললাম হ্যাঁ পারব তখন আমি সেই তখন প্রথম শুরু করলাম স্টুডেন্ট পড়ানো প্রথম ব্যাচে আটজন দ্বিতীয় ব্যাচে বারোজন এইভাবে আমি আমার পড়াশোনাটাকে চালিয়ে গেছিলাম ওই সময়ে যদি আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিতাম তাহলে আমি ভবিষ্যতে আর পড়াশুনোটা চালিয়ে যেতে পারতাম না ওটা ছিল আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সময় আর আমার ওই টিচারের পরামর্শ